হ্যাঁ আমার মনে হয় মহাবিশ্বে অন্যান্য গ্রহে নিশ্চই প্রাণ আছে কারণ আমাদের মহাকাশ বিজ্ঞানীরাই সেটা প্রমাণ করেছে কারণ অন্যান্য গ্রহে থেকেও বিভিন্ন ধরণের জল পায়ের ছাপ এগুলো পাওয়া গেছে